আমাদের বাড়ির একটি ছোটো গোরুর বাচ্চা আছে ও যাতে ওর মায়ের পর্যাপ্ত পরিমাণে দুধ পায় সেই জন্য ওর মায়ের সকালে ফ্যান এবং শাক সবজির খোসা ওর মাকে খেতে দিই আমরা এখন ও ফ্যান এবং শাক সবজি খায় খেতে শুরু করেছে বলে ওকেও সকালে করে ফ্যান এবং শাক সবজির খোসা আমরা খেতে দিই আমরা ভালো জাতের পশু পেতে আমরা সেই গবাদি পশুকে আমরা ভালো মন্দ এবং সুস্বাদু খাবার খেতে দিই ওকে প্রতিদিন আমার বাড়িতে দু ধরনের পশুর জাত আছে জার্সি গোরুর জাত এবং দেশি গোরুর জাত আছে